হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আমি এবার গ্রীষ্মের ছুটিটা দার্জিলিং বেড়াতে নিয়ে যাচ্ছি ট্যুরটা পাঁচ দিনের আমরা চার হাজার টাকা করে চার হাজার টাকা করে নিচ্ছি ঠিক আছে তো আপনি কি যেতে চান আপনাদের দুফুরের খাবার রাতের খাবার আর একটা টিফিন থাকবে আপনাদেরকে দেওয়ার জন্য তো খাওয়ার খরচা সব আমাদের না আমরা ওখানে হচ্ছে রুম ভাড়া করে দিচ্ছি হোটেল ভাড়া করছি তো আপনাদেরকে কিছু নিয়ে যেতে হচ্ছে না বাট আপনারা যদি বলেন যে আপনাদের তো হোটেলে তো আপনি বুঝতেই পারছেন যে কিছু না কিছু কিছু থাকবে শীতের পোশাকের মতোন গায়ে দেওয়ার জন্য কিন্তু আপনি যদি চান যে নিয়ে যাওয়ার জন্য আপনি নিয়ে যেতে পারেন কিন্তু আমরা হোটেল ভাড়া করছি থাকার জন্য না না বাসে আমরা বাসে না ওখানে যেয়ে আমরা ক্যাব ভাড়া করবো তো আমরা ক্যাবে ক্যাবে করে ঘুরবো আর তারপর বাড়ি যখন আসবো আবার হচ্ছে যে আমাদের বাস যাবে ওতে আমরা আস

না না ওর প্রাইস নেবো না

একদম

ঠিক আছে ঠিক আছে একদম আপনার নাম্বারটা আমাকে হোয়াটস অ্যাপ থেকে করে পাঠাবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে